পশ্চিমবঙ্গের প্রধান সাংস্কৃতিক যেকোনো অনুষ্ঠানের মধ্যে গান বাজনা নৃত্য এবং নাটক হচ্ছে সবথেকে বিনোদনমূলক কাজকর্ম এই কাজকর্মগুলি আমরা সকলে মিলে করতে ভালোবাসি এবং বিভিন্নভাবে উপভোগ করে থাকি এবং যারা সাংস্কৃতিক কের সঙ্গে যুক্ত বা সাংস্কৃতিক কালচারের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকে এই বিনোদনমূলক কাজকর্মগুলো সঙ্গে ভালোবাসে থাকতে এবং আমরা এই কাজকর্মগুলো বিভিন্ন অঞ্চলে অঞ্চলে করে থাকি বিভিন্ন অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়মূলক মানুষদের নিয়ে করে থাকি এবং শুধু গান বাজনাই নয় এছাড়া খেলাধুলো এছাড়া আমরা অবসরে অনেক কাজকর্ম করে থাকি যেমন হাতের কাজ করে থাকি যেমন আমরা শাঁখা বাঁধানো করে থাকি যেমন আমরা কুটিরশিল্প করে থাকি এইগুলোর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি সবসময় এই ধরনের বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে এবং বিভিন্ন রকম অঞ্চলের সম্প্রদায়ের মানুষদের নিয়ে এই কাজকর্মগুলো করতে অনেকে আছে যারা শুধু গান বাজনা ছাড়াও খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকে কেউ ক্রিকেট খেলতে ভালোবাসে কেউ কাবাডি খেলতে ভালোবাসে এবং কেউ খোখো খেলতে ভালোবাসে তারা শুধু খেলাধুলোর সঙ্গেই যুক্ত থাকে এইগুলোও একটি এক প্রকারের সাংস্কৃতিক দিক এই সাংস্কৃতিক দিকগুলো প্রত্যেকটা মানুষেরই একসঙ্গে করা উচিত এবং প্রত্যেকটা মানুষের মধ্যেই এই সাংস্কৃতিক ভাবধারাগুলো থাকা উচিত বলে আমি মনে করি